হ্যালো হ্যাঁ ও কি বলছেন হ্যাঁ বলুন কি বলছেন হ্যাঁ দুধ তো লাগবো কিন্তু আপনার প্রচণ্ড মানে খারাপ দিচ্ছেন অথচ দাম এত বেশি নিচ্ছেন সেই জন্যেই তো দুধটা নিতে পারছি না না আর একটু একটু জল ঠিক আছে কিন্তু দুধটা তো একটু ভালো দিতে হবে না আমার বাচ্চাটা তো খাবে দুধের মানে এত দুধের কোয়ালিটি খারাপ কোয়ালিটিটা তো একটু ভালো করতে না না দুধের কোয়ালিটিটা একটু ভালো দিন আর দামটা একটু কমান দামটাও একটু কমান এতটা দাম নিলে কি করে পারি বলুন তো তাহলে তো আমি এক কেজি করে দুধ নিতাম আমনি তো জানেন আমি এক কেজি দুধ নিই এক কেজি করে তো দুধ নিতাম আর দুধের কোয়ালিটিটা একটু ভালো দিন আমার বাচ্চাটা আমার বাচ্চাটা খায় এটা তো বুঝতেই পারছেন ও বাচ্চা দুধের কোয়ালিটিটা ভালো হলে আমার বাচ্চাটা তো খেতে পারে বাচ্চা মানুষ তো ও বুঝতেই তো পারছেন ও বাচ্চা ছেলে হ্যাঁ না না আপনি একটু দুধটা দেখুন ভালো দিন তাহলে আমি এক কেজি এর থেকে বেশি দুধ নেবো আমি